রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না প্রিয় রান্না বলতে গেলে আমি বলবো আমি যে পদ্ধতিতে মাংস রান্না করি কেননা এই পদ্ধতিটা আমি মাংস রান্নাটা করি মাংসটা সুন্দর রঙে গন্ধে স্বাদে সত্যিই অতুলনীয় হয়ে ওঠে এবং পছন্দ কেন আমার ভালো লাগে কেননা আমি ভালো যখন বলবো যখন আমার পরিবারের ভালো লাগবে সেটা খেয়ে বা সেটা খাবার জন্য আবার চাইবে বা আবদার করবে তখনই আমি বুঝবো যে আমি তাহলে এই ধরনের রান্নাটা করতে ভালো পারি আর ভালো পারি বা স্বাদ হয় যখনই সবারির মুখ থেকে শুনবো এটা তোমার হাতে খুব সুন্দর হয় তোমার খুব ভালো হয় তখনই আমার মনে হয় যে এই রান্নাটাই তাহলে মনে হয় আমার কাছে খুব ভালো বা আমি খেয়েও দেখেছি বিশাল সুন্দর হয় সেই কারণেই আমার মনে হয় আমার মাংস রান্নাটাই আমার কাছে প্রিয় আর এটা খুব সহজভাবেই করা যায় একটু শুধুমাত্র ম্যারিনেশন করি সবরকম মশলাগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে আলতো হাতে আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপর সেটাকে ভালো করে কষাই আর কষানোর পর আমার বাড়ির তৈরি করা একটা মশলা আছে সেই মশলাটা দিয়েই আমি মাংসটা রান্না করি আর সেটা দিলেই আমার মাংসের স্বাদটা অতি সুন্দর আসে এই জন্য আমার প্রিয় ধরনের রান্না বলতে গেলে বলতে পারি মাংস রান্নাটাই আর সেটা সবারির কাছে খুবই পছন্দ তাই সেটাকেই আমি ভালো বলবো